পাখিদের ডেকে আনার জন্য সবচেয়ে ভালো টিপস হলো পাখিদের খাবার দেওয়া এবং পাখিদের জন্য পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া তো যে জিনিসটা আমি করে থাকি প্রতিদিন সকালবেলায় আমাদের ছাদে প্রতিদিন সকালবেলা পাখিদের জন্য কিছু খাবার এবং জল যথাস্থানে রেখে দিই প্রথম প্রথম পাখিরা আসত না বা জানতে পারত না কিন্তু এখন প্রচুর পাখি সেই খাবার এবং জলের জন্য লোভে আসে আমার মতো যদি সবাই এমন করত এবং তাদের উঠোনে বা ছাদের পাখিরা অবশ্যই আসত কিন্তু আমি সেই লোভী মানুষদেরকে বলছি না যারা পাখিদের খাবার দিয়ে পাখি শিকার করার লোভে থাকে আমি তাদেরকে সবসময়ের জন্য সতর্ক করব যাতে তারা এরকম না করে এবং পাখিদের ডেকে আনার জন্য এরকম ভালো টিপস হয়তো আর কিছু হতে পারে না একটু আধটু খাবার এবং জল দেওয়া হলে তাতে পাখি যেমন দেখার সুযোগ পাওয়া যায় এবং পাখিদেরও অনেক উপকার হয়